গত কয়েক দশক ধরে ভারতে নতুন নতুন চাকরি এলো ইউটিউব একটি অন্যতম তাদের মধ্যে একটি অন্যতম প্ল্যাটফর্ম যেটি দেশের জিডিপিতে ইউটিউবের সঙ্গে যুক্ত গোটা ইকোসিস্টেম থেকে অবদান প্রায় দশ হাজার কোটি বিলিয়ন একই সঙ্গে সেই সেক্টরে সেভেন পয়েন্ট ফাইভ ল্যাখস ফুল টাইম বেকার চাকরির ব্যবস্থা পাকা করে ফেলেছে ভারতের চার হাজার পাঁচশো ভিউয়ারের বেশি এমন ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলোতে সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় দশ লক্ষেরও বেশি দু হাজার সা একুশ সালে তিরিশ বিলিয়ন অর্থাৎ তিন হাজার কোটি বেশি ভিউয়ার পেয়েছে স্বাস্থ্যের উপর তৈরি করা ভিডিওতে এরই ফলশ্রুতি নারায়ন হেলথ মনিপাল হাসপাতাল মেদান্ত এবং শ্যালবি মাল্টি স্পেশালিস্ট হাসপাতালে অথবা স্বাস্ত্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকেও জোড়া হচ্ছে ইউটিউব চ্যানেলের সাথে তাই ভারতের বেশিরভাগ তরুণরা এখন ইউটিউবকে ইউটিউবের দিকে আকর্ষিত হচ্ছে বেশি এবং তারা তাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে ইউটিউব ইউটিউবটাকে বেছে নিচ্ছে